হ্যাঁ আমি লোকদেরকে নিজের ফট ছবি দেখানোর জন্য একবার প্রদর্শন করেছিলাম এটা হয়েছিল আমরা যখন কলেজে পড়তাম কলেজে প্রত্যেক সেমিস্টার অন্তর অন্তর একটা দুটো এরকম প্রোগ্রাম হতো যার মধ্যে হচ্ছে আমাদেরকে যারা যে ফটো তুলেছে নেচারের ফটো বা কোনও জাতীয় কোনও ফটো থাকলে সেগুলো তারা দিতে পারতো এবার ওর মধ্যে আমি একটি ফটো তুলেছিলাম তখন টাইমে আছে ঘুরতে ফিরতে যেতাম তা এখানে ওখান থেকে গিয়ে কিছু ফটো কালেকশান করেছিলাম এবং আমার একটা দুটো বন্ধু আছে যারা ভালো ফটো তোলার তাদেরও একটা দুটো ফটো দিয়েছিলাম কিন্তু দিনের শেষে দেখলাম যে নেচার আছে নেচারকে মানুষ আলাদাই ভালোবাসে এটা হচ্ছে আমি অভিজ্ঞতা করেছি যে নেচার আছে নেচার থেকে সুন্দর কোনও কিছু হয় না নেচারের মধ্যে যাই হোক না কেন নেচারের থেকে সুন্দর কোনও জিনিস হয় না এই জিনিসগুলো আমি অভিজ্ঞতা অর্জন করেছি অভিজ্ঞতা দি একবার এলো এটা তারপরে হচ্ছে আমি আরেকবার দেখেছি ছবি প্রদর্শন তার পরের বার যখন আমরা সিনিয়র হয়ে যাই তখন আমরা দেখি অনেক ছো নতুন নতুন ছেলেরা আছে ছেলেরা খুব সুন্দর সুন্দর ছবি দেয় এবং তার মধ্যে তারা চুজ করে যে কোনটা যে কোনটা বেস্ট হবে বা কিছু এরকম অনেক মানে জিনিসপত্র আমি দেখেছি এই অভিজ্ঞতা আমার সাথে হয়েছে এতদিনে